হ্যালো হ্যাঁ বলো কে বলছেন দিদি একটা বাংলা অনুবাদের গীতা পাওয়া যাবে কতো দিন সমায় লাগবে দু পাঁচ দিন আচ্ছা পুরো বা বাংলা অনুবাদ পুরো হ্যাঁ

আচ্ছা ঠিক আছে আপনার বাড়িটা কোথায় দিদি আপনার বাড়িটা কোথায় মা ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ হ্যাঁ আর বাড়ি কোথায় আপনাদের না হচ্ছে না তো এখন দেরি হবে কিছু দিন তা স্যার আপনার মেয়ে কতো দূর পড়াশোনা করছে ও রেসাল্ট কেমন ও

আচ্ছা বাড়ির লোক কী করছে দাদা কী করেন হুম এখন বাড়িতে আছেন বৃষ্টি তো খুবই হচ্ছে আজ দু দিন যা বৃষ্টি হচ্ছে না একটু তা স্যা তা আসুন এক দিন এসে নিয়ে যাবেন হুম

হ্যাঁ রা